হ্যাঁ বলুন হ্যাঁ আমরা সুপ্রিয় গার্মেন্টস থেকেই বলছি হ্যাঁ হ্যাঁ পদ্মপুকুর বাজার থেকে বলছি হ্যাঁ দাদা দুর্গা পূজার বাজার তো এসেই গেছে নানান রকমের কালেকশান এসে গেছে শাড়িরও অনেক কালেকশান আছে আমাদের কাছে তাঁতের শাড়ি আছে আমাদের কাছে তারপরে জামদানি আছে সিল্কের শাড়ি আছে নানান ধরনের শাড়ি আছে হ্যাঁ পাঞ্জাবি আমাদের কাছে তিন চার রকমের পাঞ্জাবি এসে গিয়েছে আর তাছাড়া ছোটোদের ছোটোদের বাচ্চাদের সা পাঞ্জাবির সঙ্গে ফতুয়া ফতুয়া এসেছে যা খুবই সুন্দর দেখতে তো দেখতে পারেন এসে নানান রকমের আছে কতো লটে নেবে আপনি হুম দশটা করে হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেভেল আছে কী দাদা নাম ও প্রতীক উনি তো আমার মাসির ছেলে হয় আরে দাদার তো আমাদের চেনা শোনাই হয়ে গেলো তো দাদা আপনি ভালো আছেন ঠিক আছে